আমি যে রেসিপিটি করি নিজের মতো করে করার চেষ্টা করি কারোর দেখে বা অনুসরণ করে করি না যেমন আমি সেদিন দই চিকেন কারি করেছি বানিয়েছিলাম দই চিকেন কারি বানানোর জন্য প্রথমে মাংস নিয়েছিলাম পাঁচশো গ্রাম বাজার থেকে মাংস কিনে আনলাম পাঁচশো গ্রাম তাকে ভালো করে ধুয়ে ধুয়ে বাটিতে রাখলাম তারপর যেমন হচ্ছে তার জন্য লাগবে আদা রুসুন বে পেঁয়াজ সব লাগবে সব এক কাছে জোগাড় করে পিঁয়াজ ছাড়ালাম দিয়ে পিঁয়াজ কাটলাম আদা রসুন কাটলাম তারপরে পিঁয়াজটাকে খুব কুচো কুচো মিহি করে কাটতে হবে একটা বাটি আলাদা পেঁয়াজটাকে কুচো কুচো মিহি মিহি করে কেটে রাখলাম আর আদা রুসুন ছাড়িয়ে সেটা পেস্ট করে নিয়ে বাটিতে রাখলাম তারপর তার জন্য লাগবে টমেটো দুটোকে বেটে নিতে হবে টমেটোরও পেস্ট করে নিতে হবে তারপর দই লাগবে দই লাগবে আর লাগবে হচ্ছে এলাচ আর দারচিনি আর চিনি দুটো তেজপাতা আর দুটো শুকনা লঙ্কা গোটা আর আর আর মাংসটাকে প্রথমে কী করতে হবে প্রথমে হচ্ছে তেলে মাংসটাকে ভেজে নিতে হবে কিছুক্ষন ভাজা হয়ে গেলে মাংসটাকে তুলে একটা বাটিতে রাখতে হবে মাংসটা ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষন পর তাতে দই ধনা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা নুন স্বাদ মতো চিনি মিশিয়ে পনেরো মিনিট রাখতে হবে তারপরে ওটা ওই তেলের মধ্যে পেঁয়াজকে যে পেঁয়াজটা কুচো কুচোর ওপরে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিতে হবে পেঁয়াজ দেওয়ার ওপরে পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটতে হবে বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে নেড়ে তার মধ্যে নুন দিলাম হলুদ দিলাম তারপর কিছুক্ষণ নাড়া কষার পর টমেটো বাটা দিলাম টমেটো বাটা দিলাম তারপর ভালো করে সেইটা কষে নিয়ে কষে নিয়ে সে আমি যে মাংসটা ম্যারিনেশেন করে রেখেছিলাম সেই মাংসটাকে তার উপর দিলাম দিয়ে তার ওপরে সেটাকে মাংসটাকে নেড়ে কষে পনেরো মিনিট রাখতে হবে কষা হয়ে গেলে তারপর খুলে সেটাকে কিছুখণ আরও নাড়তে হবে তারপর জল দিতে হবে কিছুক্ষন জল দিয়ে ফোটানোর পনেরো মিনিট ফোটাতে হবে ফোটানোর পর তার মধ্যে ফোটানো যখন হয়ে যাবে তার মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে এবং উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই দই চিকেন কারি রেডি